হ্যাঁ আমি একটি বড় মাছ পেয়েছি যে মাছটি আমার আশার বাইরে আমি ভাবতেও পারিনি এত বড় মাছ আমি ধরতে পারব আমাদের নদীমাতৃকা দেশ এবং আমাদের বাড়ির কাছাকাছি নদী আছে সেই নদীতে আমি অনেক বড় একটা ভেটকি মাছ ধরেছি সেই ভেটকি মাছ ধরে আমি প্রচুর আনন্দ পেয়েছি এবং সাথে সাথে আমাদের বাড়ির সবাই এই মাছটি দেখে আনন্দ পেয়েছে এবং এই মাছটি আমি আড়তে বিক্রি করে অনেকটা পয়সাও পেয়েছি এবং সেটা খুব আনন্দ হয়েছে বাড়ির সবাই আনন্দ পেয়েছে মাছটি ধরে এবং আশা করি এবার এরকম মাছ আমি আরও ধরতে পারব